মেলা আমাদের এখানে এ বার্নপুরে আসানসোলে প্রত্যেক বছরই দুর্গা পুজোতে একটি মেলা বসে সেই মেলাটি বসে বাড়ি ময়দানে আমার বাড়ির থেকে একটু দূরে আমরা প্রত্যেক বছর আমার পিসি এবং পিসির মেয়েরা দিদিরা এবং দাদারা আসে আমরা সবাই এক সঙ্গে এই মেলায় ঘুরতে যাই ওখানে অনেক কিছু জিনিসপত্র থাকে আমরা ওখানে সকালবেলা গিয়ে পরে ভাই বোনেরা এক সঙ্গে গিয়ে পরে এই ঘোরা ফেরা করি এবং তারপরে দুপুরবেলায় আবার বাড়ি ফিরে আসি কিছু মেলায় খেয়ে পরে দিয়ে বিকালে আবার মা বাবাদের সঙ্গে বেড়াই মেলায় হাত ধরে ঘোরার জন্য মা বাবারা বলে মেলায় হাত ধরে ঘুরতে এবং খুবই আনন্দমই হয় এই মেলাটি এবং প্রত্যেক বছর এখানে খুব বড়ো করে দুর্গাপুজো হয় বাইরে থেকে প্রচুর মানুষজন আসেন এই মেলায় ঘুরতে এই মেলায় প্রচণ্ড ভিড় হয় বিকেলবেলা মেলাতে অনেক ভিড় হয় সেইজন্য সবাই হারিয়ে যাওয়ার ভয় থাকে ওইজন্য মারা হাত ধরে ঘোরান এই মেলায় মেলা আমাদের জন্য খুবই খুবই প্রিয় এবং খুবই ভালো এই মেলাটি